পশ্চিম বর্ধমান জেলার স্থানীয় সরকার এবং রাজনৈতিক কাঠামো ভালো এছাড়া এখানে বিভিন্ন বিভাগগুলি হলো প্রশাসনিক বিভাগ নির্বাচিত কর্মকর্তা রাজ্য ও জাতীয় সরকারের প্রতিনিধিত্ব আমার জেলার একজন বিধায়কের নাম হলো অগ্নি মিত্রা পাল এবং তারা আমাদের জেলার জন্য অনেক উন্নয়নমূলক কাজকর্ম করেছেন যেমন রাস্তাঘাট ঠিক করা বা জলের ব্যবস্থা করা স্কুলগুলি মেরামত ইত্যাদি তারা মানুষের পাশে থেকে আমাদের জেলার উন্নতি করেছে এছাড়া এখানে তিনটি পৌরসভা চারটি উন্নয়ন ব্লক এবং দুর্গাপুর মহকুমা রয়েছে